মানুষের দ্বারা চালিত যান্ত্রিক যানবাহন হল বাস যার চারটি চাকা থাকে এবং সারা বাস জুড়ে থাকে সিট প্রথমের সিটে থাকে ড্রাইভার তার দুটি দরজা থাকে দরজার দুটি দরজাতে দুটো হেল্পার থাকে বাসের ওপরে থাকে বাঙ্কার যেখানে মানুষজনের সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে লোকাল বাসগুলি কম দূরত্বের মধ্যে যাতাযাত করে প্রত্যেকটা স্টপেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় সেখানে মানুষজন ওঠা নামা করে এছাড়াও রয়েছে টুরিস্ট বাস যে বাসগুলি অনেক দূর পর্যন্ত যাতাযাত করা যায় সেখানে অনেক জিনিসপত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে মানুষের বিনোদনের জন্য রয়েছে টেলিভিশন এছাড়াও অনেক জায়গা রয়েছে যেখানে সম্পূর্ণভাবে মানুষ সঠিকভাবে সুস্থভাবে যাতাযাত করতে পারে আমি নিজেও বাসে ভ্রমণ করেছি দীঘা পুরী উড়িষ্যা ইত্যাদি জায়গাতে